যেমন মুসলিমদের মদ খাওয়া বারণ মদ খাওয়া বারণ কাঁকড়া খাওয়া বারণ আবার আবার কি মূর্তি পূজা করা বারণ আর সুদ খাওয়া বারণ কিন্তু হিন্দুদেরা হিন্দুদেরাও তেমন কিছু আছে যেমন ওরা গরু যেমন ওরা গরুর মাংস খায় না যেমন ওরা মদ আমাদের মুসলিম ধর্মে মদ খাওয় নিষেধ কিন্তু ওরা ওদের কোনো পুজো অর্চনা হলে সব সমময় ওরা মদ খায় কিন্তু আমাদের মদ আমাদের মুসলিম ধর্মের মদ খাওয়া নিষেধ এরকমভাবে এরকমভাবে আরও অনেক সে অনেক কিছু আছে এরকমভাবে